হুগলি জেলার প্রধান বিনোদমূলক কার্যকলাপ জায়গাগুলি হলো যেমন রামজীবন পুরী একটি পার্ক আছে খুব সুন্দর পার্ক নানান জায়গা থেকে নানান লোক সব নানা ধরনের লোক সেখানে বেড়াতে আসে সেই পার্কে এবং সেই পার্কে এত সুন্দর সুন্দর গাছ পাকি পশু পাখি রাখা আছে সবাই সেটি দেখতে আসে এবং সেখানে অনেক জন ফিস্ট বা পিকনিক করতে আসে এবং সেখানে একটি খেলার মাট রয়েছে সেখানে ওই পার্কের সামনে সেখানে ফুটবল খেলা হয় সেখানে খুব বড়ো বড়ো প্লেয়াররা ফুটবল খেলে সেগুলিও সবাই দেখে এবং সেখানে অনুষ্ঠান হয় সপ্তাহে রবিবার এক দিন সপ্তাহে এক দিন করে অনুষ্ঠান হয় খুব সুন্দর অনুষ্ঠান সেখানে সবাইকে খাওয়ানো হয় এবং আর এক জায়গায় সুকান্ত পার্ক আছে হুগলি জেলায় এবং যেমন আর একটা আছে ভাগীরথী প্লেন পার্ক এইসব পার্কগুলি খুব নাম করা পার্ক এখানে সবাই চারদিক থেকে সব মানুষজন আসে ঘুরতে আসে বেরোতে আসে মন মেজাজ খারাপ থাকলে মন ফ্রি করতে আসে এইসব জায়গাগুলি ঘুরে খুব সুন্দর লাগে সবারির